মোবাইল এবং টিভির মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে শিশুরা বিভিন্ন মানসিক ও শারীরিক প্রভাবের সম্মুখীন হয়ে থাকে যেমন এখনকার দিনে শিশুরা কিন্তু খুব কম বয়সেই হাতে মোবাইল পেয়ে যায় এবং তারা কিন্তু আস্তে আস্তে ওই মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং দিনে দিনে কিন্তু ওর ওটা ওদের নেশায় পরিণত হয় এবং নেশাগ্রস্ত হয়ে যায় তাছাড়া এখন কিন্তু প্রত্যেকের বাড়িতেই টিভি রয়েছে এবং বাচ্চারা কিন্তু আমরা জানি যে বাচ্চারা কিন্তু একটু টিভিতে কার্টুন দেখতে বা গান শুনতে বা মুভি দেখতে ভালোবাসে তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের বাড়িতে টিভি থাকার কারণেই এই যে বাচ্চাদের ছোটোবেলাতেই কিন্তু তারা সেটার প্রতি আকৃষ্ট হয় এবং সেটার প্রতি তারা বেশি পরিমাণে তাদের টাইম দিতে থাকে সেক্ষেত্রে কী হয় শিশুরা বাইরে কম বেরোয় প্রকৃতির সাথে কম মেশে বন্ধুদের সাথে খেলাধুলা কম করে সেক্ষেত্রে কিন্তু তাদের মানসিক বিকাশও ঠিকভাবে হয় না কারণ তারা গৃহবন্দী হয়ে পড়ে তাছাড়া এই যে সমস্ত ইলেকট্রনিক যে জিনিস এরগুলো রয়েছে এগুলোর ব্যবহারে কিন্তু শিশুদের শরীরের পক্ষে মোটেই ভালো না কারণ ওই যেস রেডিয়েশেনগুলো বেরোয় ওগুলো কিন্তু শিশুদের জন্য চোখের জন্যও ক্ষতিকারক তাছাড়াও অনেক সময় কিন্তু ওটা মাথাতেও আঘাত আনে সেক্ষত্রে কিন্তু আমার মনে হয় এই এই টিভি এবং মোবাইল শিশুদের মধ্যে কিন্তু একটি ভীষণভাবে প্রভাব ফেলে